বাংলা ভাষা এই অঞ্চলের অন্যান্য ভাষার বিকাশকে যেভাবে প্রভাবিত করেছে বলে আমি মনে করি তাহল শিক্ষা ব্যবস্থা সমস্ত বিদ্যালয়ে যে বই পড়া হয় তা শুদ্ধ ভাষায় লেখা শিক্ষক শিক্ষিকা বা সমস্ত ছাত্র ছাত্রী পড়ে থাকে তাই মনে হয় এই ভাবে অঞ্চলের এরম ভাষায় বিকাশিত বা প্রভাবিত হয়েছে